হ্যাঁ আমি ওড়িশি নাচ শিখেছি যা আমাদের পশ্চিমবঙ্গের নৃত্যশৈলীর থেকে অনেকটাই আলাদা ওডিসি নাচ যেহেতু উড়িষ্যার তাই সেখান সেই সেই নাচের পোশাক এবং নৃত্যের ভঙ্গীও অনেকটা আলাদা যা আমার খুব পছন্দের এবং এই এই নাচের প্রতি আমার বিশেষ আগ্রহও রয়েছে ফলে ওড়িশি নাচ শেখার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত